আমি আপনার কাছে একটু হেয়ার কাটিংয়ের ব্যাপারে জানতে চাই আর কি সামনে অকেশন আছে হেয়ার কাটিংটা কেমন করলে ভালো লাগে পুরো জানতে চাইছি আমারটা কার্লি হেয়ার আচ্ছা ওগুলো কেমন কি খরচা আছে পিঠের নীচ অবধি লেয়ারে আর ইউতে ও আর আদার্স কাট ওই ভি কাটগুলো আর হবে না এতে লেয়ার এতে খরচা কিরম হবে চুলটা না খুব খরখরে হয়ে গেছে একটু নরম করার জন্য কি ইউজ করতে হবে বলুন তো হুম

আচ্ছা চুলটা উঠেও যাচ্ছে ওঠানোর জন্য তাহলে করা যাবে আপনার পার্লারটা কোথায় বাসস্ট্যান্ড থেকে কতদূর যেতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আর না হলে লেয়ারই করবেন

ঠিক আছে তাহলে আমি পরে যোগাযোগ করব